হ্যাঁ আমার প্রথম ইতিবাচক পণ্যটি হলো গ্যাস কারণ ভারত সরকার এখন প্রতিটা ঘরে ঘরে উজালা গ্যাস পৌঁছে দিচ্ছেন আগে কি হতো আমাদের গ্রাম গঞ্জে যারা কাকিমা ঠাকমা আমাদের মা আরে কি করত বন থেকে বা যেখান থেকে হোক কাঠ বা জ্বালন কুড়িয়ে আনার পরে তাতে উনুনে রান্না করতেন কিন্তু এবং সেটা ছিলো খুবই বিপদজনক কারণ তার দ্বারা ধোঁয়া হতো এবং সেটার দ্বারা শরীরে ক্ষতি হতো কিন্তু ভারত সরকার আসার পর থেকে সেখানে তারা উজালা গ্যাস পাচ্ছেন এবং রান্না করতে খুবই সুবিধা হচ্ছে